আমরা সবাই জেলে হিন্দু মুসলমান এটা কোনো ব্যাপার নয় সবাই মিলে মাছ ধরতে যাই নদীতে এবং চলার নিয়ে সবাই সাগরে মাছ ধরতে যাই যখন আমাদের মাছ সব এনে বিক্রি করি বা যখন বর্ষাকাল হয় তখন তো মাছ বেশি পড়ে তখন বাজারে গিয়ে বিক্রি করে মাছ থেকে পয়সা পাই আমরা সেই পয়সা নিয়ে সবাই মিলে একসাথে অনুষ্ঠান করি তাতে হিন্দু মুসলিম বা কোনো কিছু থাকলেও অসুবিধা নেই আমরা সবাই জেলে মিলেই উৎসব বা আনন্দ করি